আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে আমি দার্জিলিং যাবার খুব শখ ছিলো মানে আমি দার্জিলিং গাইড বই পড়তাম ঘরে বসে তখন থেকে আমার মনে ইচ্ছা ছিলো আমি দার্জিলিং বেড়াতে যাবো তা গেছিও আমাদের এখান থেকে বাস ছেড়েছিলো আমি দার্জিলিং আমি গেছি আমার ছো দাদা ছিলো সঙ্গে ছোটো দাদা বাস ছেড়েছে বাসে করে গেলাম খুব ইচ্ছা ছিল যে বিশাল উঁচু উঁচু পাহাড় মা এতে দেখি যে ছোট্ট ছোট্ট ঘর কাঠের এগুলো খুব দেখার খুব শখ ছিলো তা বলে দার্জিলিং গেলাম গিয়ে ওখানে তো বৃষ্টি সব বৃষ্টি মানে তাপরে টাইগার হিলে ওঠার খুব শখ ছিলো যে টাইগার হিলে কীভাবে সূর্য ওঠে দেখবো তা বোলে যেদিন গেলাম ওখান যেখান থেকে শিলিগুড়ি পৌঁছলাম প্রায় যেদিন বেরলাম তার পরের দিন দুপুর বারোটায় আমরা শিলিগুড়ি পৌঁছালাম তারপরে শিলিগুড়ি একটু চান টান করে মানে ফ্রেশ খেয়ে দেয়ে আমরা ওখান থেকে ছোটো ছোটো বাসে করে আমরা শিলিগুড়ি পৌঁছোলাম শিলিগুড়ি আমরা ছিলাম হোটেল হচ্চে হিমাচল ওখানে টয় ট্রেন টয় ট্রেনগুলো দেখতে খুব ভালো লাগছিলো তা তার পরদিনে সকালবেলা আমরা ওখান থেকে টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সে কুয়াশায় ঢাকা টাইগার হিলে তখন সূর্যও বেশ যখন আমার টাইগার হিলে পৌঁছোই মানে খুব উঁচু তো টাইগার হিলে পৌঁছে খুব তো মানে ইয়ে লাগছে নার্ভাস লাগছে তা টাইগার হিলে পৌঁছোলাম তখন মেঘে পুরো মানে ঢাকা যদিও আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে দেখলাম যে হ্যাঁ কিছুটা সূর্য দেখা গেছে এদা খুব তো মজা পেয়েছি সূর্য আর ওখানে তো সব কফি বিক্রি হয় মানে কফি তা খুবই মজা আর কফি খেতে খেতে সান মানে সূর্যটাকে দেখলাম দেখে তারপরে ফের ওখান থেকে আমরা নেবে এলাম সেদিন নেবে এসে বিকালে আমরা ওখানে একটা ছোটো চিড়িয়াখানার মতো আছে তা সেখানে গেলাম জনেক বাঘ টাঘ দেখলাম তারপারে ওই যে চা পাতা তুলছে মেয়েরা ওগুলো দেখার খুব ইচ্ছা ছিলো যে যার ঘরে চা পাতা তোলে কি চা থেকে আমরা বা চা খাই তা বলে তারপর যেটা দেখলাম যে চা পাতা তুলছে ওই দেকলাম কিছু চা পাতা ছিঁড়েও নিয়ে এসছিলাম আমি তো ওইগুলো নিয়ে তারপরে আমরা ওখানে ছিলাম প্রায় সাত আট দিন ছিলাম সাত আট দিন দার্জিলিংয়ে কাটিয়েছি তা আমাদের হোটেলটাও খুব ভালো ছিলো মানে হোটেলটার নাম ছিলো হিমাচল ওখান থেকেই চার ধারে এক দিন ওদের ওখান থেকে আবার দূরে দূরে গাড়ি করে করে বেড়াতে যেতাম তো ছোটো ছোটো তোম বোল আবার পাহাড়ে যারা কীভাবে অতো উঁচুতেও পাহাড়ে পাহাড়ে ওঠে সেগুলোও দেখলাম তিন চার দিন ধরে ওখানে ছিলাম তো খুব মজা পেয়েছি কীভাবে পাহাড়ে উঠে শেরপারা সেইগুলো উপলব্ধি করলাম ওগুলো আমার শখ ছিল ভালো লেগেছে খুব